আমার এলাকা বলতে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলা তো এই এলাকাতে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ডিগ্রি কোর্স বা প্রোগ্রামগুলি অনুসরণ করে যেগুলি তাদের পড়াশুনার ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করে শুধু তাই নয় এগুলি তাদের ভবিষ্যৎ জীবনকেও এক অন্যান্য রূপ দিয়ে থাকে তো এই ডিগ্রি কোর্সগুলি বিভিন্ন ধরনের হয়ে থাকে যে যেভাবে পারদর্শী সে সেরকম বিদ্যাতেই আয়ত্ত করতে পারে বা চেষ্টা করে কেউ কেউ এই বিজ্ঞান কেউ প্রযুক্তি কেউ কলা কৌশল কেউ গণিত কেউ ইংরেজি কেউ বাণিজ্য কেউ সাহিত্য বা কেউ কম্পিউটার ও প্রযুক্তি ইত্যাদিতে তাদের বিভিন্ন কোর্সগুলি করে থাকেন বিজ্ঞান বিষয়ে বিভিন্ন কোর্সগুলির মধ্যে যে কোনো বিষয়ে বি এস সি ডিগ্রি রয়েছে বা অর্জন করা যায় এছাড়াও রয়েছে প্রযুক্তিতে বি টেক বি ই বা অন্যান্য বিভিন্ন কোর্সগুলি এছাড়াও কমার্সের ক্ষেত্রে বি কম বা অন্যান্য ডিগ্রিগুলি রয়েছে এই ধরনের ডিগ্রিগুলি মানুষকে ধীরে ধীরে উচ্চশিক্ষায় শিক্ষিত লাভ কোত্তে ক সাহায্য করে এছাড়াও আরও উচ্চশিক্ষার জন্য বিকমের পরেও বা এমকমের পরেও বা মানে ব্যাচেলার্স ডিগ্রির পরেও বিভিন্ন মাস্টার্স বা গবেষণামূলক কোর্সে রয়েছে তবে একদম নিম্ন ক্ষেত্র থেকে শুরু করতে বললে নিয়া নিচু স্তরে মনে হয় এগুলির বিভিন্ন ডিপ্লোমা কোর্স রয়েছে বা সার্টিফিকেট কোর্স রয়েছে এছাড়াও বিভিন্ন স্কুলে বিভি তাদের এক্সট্রা ক্লাসের মাধ্যমে বা বিভিন্ন সিভিলের মাধ্যমে তাদেরকে এই সব বিষয়ে বিশেষ পড়াশুনা বা জ্ঞান দান করানো হয় যেগুলি তাদের কেরিয়ার ও ভবিষ্যৎ জীবনকে উন্নত করতেই নয় পড়াশুনার ক্ষেত্রেও যথেষ্ট উন্নততর সহায়তা করে এবং তাদেরকে বিভিন্ন জিনিস জানতে সহায়তা করে এবং এইক্ষেত্রে আমাদের এলাকার স্কুল এবং টিউশনগুলি যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে